আমার প্রিয় ঋতু হল শীতকাল তার কারণ হল এই সময় আবহাওয়া অত্যন্ত ঠান্ডা থাকে গরমকালে যেমন গরমকে নি এসি বা ফ্যান দিয়ে নিবারণ করা যায় না শীতকালে ঠান্ডাটাকে আমি সহ্য করতে পারি ফুলকপি বাঁধাকপির মতো সবজি এই সময় আমরা খেতে পারি শীতকালে আরামের ঘুম হয় কোনও কিছু কাজ করতে কষ্ট হয় না